শিক্ষিতরা সবকিছুই মেনে চলার নীতি চেষ্টা করে কারণ তারা শিক্ষা শিক্ষিত হয়েছে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে তাই তারা চায় যে পাড়ার আশেপাশে সকলে এবং পরিবেশের সকলকেই শিক্ষিত করতে এবং সবকিছু মেনে চলার জন্য যারা মূর্খ পড়াশুনা শেখেনি তারা কি সবকিছু মেনে চলতে পারে পারে না তাদের দিকে বোঝায় যে দেখ তোরা ভালোভাবে মেনে চল বাচ্চাদেরকে ভালোভাবে মানুষ কর শিক্ষিত কর তবেই সমাজের মধ্যে চলতে পারবে নাহলে মাথা উঁচু করে চলতে পারবে না মুখর মূর্খদেরকে বোঝাতে চায় মূর্খরা বলে না পড়াশুনা করে কী হবে পড়াশুনা করার দরকার নেই পড়ে কী হবে পড়ে সেই পড়ে সেই কাজ করতে হবে সবাই কি আর চাকরি পাবে চাকরি তো আর কেউ পাবে না সেই সেই কাজ একই কাজ করতে হবে সেই জন্যেই শিক্ষিতরা মূর্খদেরকে বোঝায় যে না ওইটা মনে করলে হবে না যে পড়াশুনা করলেই যে কাজ পাবে চাকরি পাবে এমন নয় তবুও সমাজের কাছে শিক্ষিত হতে হবে শিক্ষিত হয়ে সমাজের কাছে মাথা অনত উন্নত করে চলতে হবে উঁচু করে তাই সবাইকে শিক্ষা শিক্ষিত করে উঁচু করে মেনে চলার জন্য শিক্ষিত হতে হবে এবং নীতি মেনে চলাই সবার কাজ